এমনি বইপত্র ছাড়াও পত্রিকা বলতে মাসিক দেশ পত্রিকা পড়ি এবং আমার আরো পছন্দের বিষয় হচ্ছে পুরনো শারদীয়া পত্রিকা পুজোর সংখ্যাগুলো আমার খুবই পছন্দের সেক্ষেত্রে আনন্দবাজারের পুরনো সংখ্যা যেগুলি পুজোর সময় বেরোয় দুর্গাপুজোর সময় বেরতো সেই শারদীয়া সংখ্যা

দেশ পত্রিকার পুরনো সংখ্যা এইগুলির প্রতি সত্যিই আমি ইন্টারেস্টেড এইগুলি পড়তে খুবই ভালো লাগে সংবাদপত্র একটা সময় এই সময় সংবাদপত্র প্রতিদিন পড়া হতো কিন্তু ইদানীং ব্যস্ততার জন্য সংবাদপত্র অতটা পড়া হয়ে ওঠে না তবে মাসিক পত্রিকা এবং পুজো সংখ্যার পত্রিকা অবশ্যই পড়া হয়